আমরা থালা বাসন ধোওয়ার প্রতিক্রিয়া ব্যাখ্যা করছি এবং বাসন কী ভাবে পরিষ্কার করতে হয় সে বিষয়ে আমরা দু চার কথা বলছি প্রথমে থালা বাসন আমরা পরিষ্কার করার সময় বিভিন্ন রকমের সাবান আমরা ব্যবহার করি তৈলক্ত বাসন বা তেল জাতীয় বাসন যেগুলো থাকে সেগুলো পরিষ্কার করার জন্য আমরা যেগুলো ব্যবহার করে থাকি সাধারণত প্রতিটি বাড়িতে এবং এর থেকে আমাদের বিভিন্ন নোংরা এবং রোগ জীবাণু থেকে আমরা মুক্তি পাই এবং তার থেকে আমাদের আমাদের শরীর সুস্থ থাকে এবং আমরাও ভালো থাকি এ জন্য আমরা এই সমস্ত সাবানপত্র ব্যবহার করি এবং অন্য অপরকেও আমরা সহযোগিতা করি এর প্রতিক্রিয়া খুবই ভালো এবং তৈলাক্ত জিনিস যাতে খুব দ্রুত ওঠে তার জন্য আমরা এই সাবান ব্যবহার করে থাকি বিভিন্ন রকমের সাবান আমরা ব্যবহার করে থাকি যার ফলে আমাদের শরীরটা সুস্থ থাকে এবং নোংরা যত পরিষ্কার করা হয় ততই ভালো এবং এর ফলে আমাদের শরীরের সমস্ত কিছুই আমাদের ভালো থাকে যত পরিষ্কার পরিচ্ছন্ন করা যায় এবং তৈলাক্ত জিনিস যত দ্রুত বর্জন করা যায় সাবনের মাধ্যমে বিভিন্ন সোডার মাধ্যমে ততই ভালো এবং বিশেষ করে থালা বাসন ধোওয়ার ক্ষেত্রে খুবই বিশেষ এবং গুরুত্বপূর্ণ ভাবে সাবান আমরা ব্যবহার করে থাকি তা ছাড়া এই সাবান দিয়ে বিভিন্ন হাত ধোওয়া হাতে তেল লাগলে বা তৈলাক্ত পদার্থ লাগলে আমরা ব্যবহার করে থাকি শুধু এই নয় শুধু এই নয় বিভিন্ন দিক দিয়ে আমরা ব্যবহার করে থাকি তোমার তৈলাক্ত জিনিস যে ভাবে আমরা সাবানের মাধ্যমে ব্যবহার করি সাবান দিয়ে যা পরিষ্কার করি তার থেকে আমাদের হাতও সুস্থ থাকে শরীরও সুস্থ থাকে যে তৈলাক্ত পদার্থ পেটের ভেিতরে গেলে বিভিন্ন রোগ বৃদ্ধি অসুখ হয় তার জন্য যাতে সেটা ভালো থাকে সেই জন্য আমরা এই তৈলাক্ত জাতীয় জিনিস আমরা ব্যবহার করে থাকি ব্যবহার করি তার জন্য সাবান ব্যবহার করে থাকি এ থালাবাসন তৈলাক্ত বাসন ওই জন্য তৈলাক্ত বাসন পরিষ্কার করতে আমরা এই সাবান সাবান বা বিভিন্ন সোডা জাতীয় জিনিস আমরা ব্যবহার করে থাকি যার ফলে আমাদের শরীর সুস্থ এবং সুন্দর হয়ে যায় তাই আমাদের ভালো এবং সবাইকে বলি এই সাবান মানে সাবান ব্যবহার করবেন এবং শরীর সুস্থ থাকবে ভালো এটাই